আমরা পশ্চিম মেদিনীপুর জেলায় বাস করি আমাদের চন্দ্রকোণা পৌরসভার অন্তর্গত আমরা আমাদের এখানে স্বাস্থ্য আমাদের এখানেও স্বাস্থ্যকেন্দ্র আছে গ্রামীণ হসপিটাল রয়েছে আমাদের যে কোনও শরীরের অসুবিধা যেমন সর্দিকাশি জ্বরজ্বালা ইত্যাদি যা হয় আমরা স্বাস্থ্যকেন্দ্রে যাই সেখানে আমাদের ডাক্তারবাবু খুব যত্ন সহকারে আমাদের চিকিৎসা করেন এর বেশি কিছু বাড়াবাড়ি হলে আমাদের গ্রামীণ হসপিটাল রয়েছে সেখানে আমরা দেখাতে যাই বা কোনও রোগির কোনও অসুবিধা হলে আমরা তাকে সেখানে নিয়ে যাই সেখানে তাদের খুব সুন্দরভাবে ডাক্তারবাবু দেখাশোনা করেন চিকিৎসা করেন অ্যাক্সিডেন্টালি কোনও কিছু হলে আমরা জেলা হসপিটালে যাই তারপর বেশি কিছু বাড়াবাড়ি হলে আমরা জেলা হাসপাতালে তাকে পাঠানো হয় করোনা মহামারীর সময় আমরা সবাই বাড়িতে আইসোলেশনে থাকতাম কিন্তু বেশি বাড়াবাড়ি হলে আমাদের হসপিটালে আইসোলেশন কক্ষ ছিল সেখানে সব যে যার আলাদা আলদাভাবে নিজেদেরকে সেভ সেভ রাখতাম